ভারতের সরকারি ভাষা হিন্দি ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা এবং বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা পশ্চিমবঙ্গে এই ভাষা বিরাজমান পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ত্রিপুরাতে এই ভাষা চলে কিন্তু তার বাইরে ভারতবর্ষের মধ্যে অন্যান্য রাজ্যে বাংলা ভাষা কেউ বোঝে না সেক্ষেত্রে অন্য রাজ্যে কোনো বাঙালি গেলে কথোপকথন আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষাতেই করতে হয়